আমরা বাঙালি মানুষ অনেক সম্প্রদান আছে অনুষ্ঠান আছে আমরা তেরো মাসে তেরো পুজো তেরো পার্বণের পুজো হয় যেমন পুজো লক্ষ্মী লক্ষ্মী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী গণেশ পয়লা বৈশাখে যে লক্ষ্মী গণেশ পুজো করি জন্ম জন্মদিন করি নাতনির জন্মদিন হয় আমাদেরও জন্মদিন পালন করে করে না তা না করে সব সময় বিবাহবার্ষিকী হয় কতো পুজো তো আছেই এমনি তো পুজো হয় পুজোতে আনন্দ হয় অনেক কিছু করা হয় রান্নাবাড়ি হয় খাওয়া দাওয়া হয় যেমন দেওয়ালি দোলযাত্রা দোলযাত্রা যেমন আমাদের বাড়িতে এ পুজো হয় পূর্ণিমা পুজো হয় পূর্ণিমা পুজোয় ঠাকুরকে পুজো করতে হয় পূর্ণিমার পুজো করে তারপরে তাদের খাওয়া দাওয়া রান্নাবাড়ি করতে হয় বাড়িতে লোকজন আসে রঙ দিতে আসে রঙ দিতে আসে তাদের মিষ্টি খাওয়ানো বা যদি বাড়িতে কিছু রান্নাবাড়ি আমাদের যে অনুষ্ঠানের রান্নাবাড়ি করা হয় তাদেরকে বলি খা আয় খেয়ে যা বসে যা খেয়ে নে তখন আসে আনন্দ করে খুব খাওয়া দাওয়া করে খিচুড়ি টিচুড়ি রান্না করি খুব খাওয়া দাওয়া করে আনন্দ করে যায়